হ্যাঁ আমি পাঁচটা জেলার নাম বলতে পারব প্রথমটি হচ্ছে মালদা দ্বিতীয়টি হচ্ছে মুর্শিদাবাদ তৃতীয়টি হচ্ছে দার্জিলিং চতুর্থটি হচ্ছে পূর্ব মেদিনীপুর এবং পাঁচ নম্বরটি হচ্ছে বাঁকুড়া ঠিক আছে